হ্যালো আমি কি ফ্লিপকার্টের কাস্টমার কেয়ারে কথা বলছি হ্যাঁ দাদা আমি কাল রাতে না একটা জুতো অর্ডার করেছিলাম হ্যাঁ তো ওটা কী হয়েছে না ওটা আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেছে কিন্তু কোনো কারণে না আমাকে যে ডেলিভারি স্টেটাসটা দেখায় বা ওটার কী আপডেশান আছে সেটাও আমি দেখতে পাচ্ছি না আর হ্যাঁ কোনো রকম ম্যাসেজও আমার কাছে আসে নি হ্যাঁ বলছিলাম হ্যাঁ হ্যাঁ কারণ আমি না বুঝতে পারছি না যে আসলেই আমার জুতোটা ডেলিভারি হবে তো বা আমার ঠিকঠাক আমি অর্ডার করতে পারলাম কি না আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা সার্ভার ডাউন ছিলো তাই জন্য আসে নি তো ঠিক আছে মানে আশা করতে পারি তো ওটা স্টেটাসটা আমার কিছুক্ষণের মধ্যে বা এক দিনের মধ্যে দেখাবে ফোনে যদি কোনো কারণে না দেখায় আমি আবার এই আপনাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে এই নাম্বারটা আবার ফোন করে যোগাযোগ করতে পারি তো আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি আজকের দিনটা অপেক্ষা করে যাচ্ছি আর যো আজকের দিনের মধ্যে দেখি নিই যদি কোনোরকম কিছু শো করে যদি না করে তাহলে আমি আবার আপনাদেরকে কালকে বা তারপরের দিন একবার ফোন করে জেনে নেব যে এখন কী স্টেটাস আছে কারণ আসলে আমার ডেলিভারিটা হয়ে গেছে আর টাকাটাও কেটে গেছে অ্যাকাউন্ট থেকে তাই জন্যই ভাবলাম কারণ কখনও এরকম হয় নি তো ঠিক আছে বলছেন তো কোনো অসুবিধা নেই ঠিক আছে দাদা তারপরও যদি কোনো সমস্যা হয় আমি নিশ্চয় আপনাদেরকে ফোন করে আপনাদের থেকে সাহায্য পেতে পারি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা